পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া ব্যক্তিত্ব সেলিব্রিটিরা যারা তাদের নিজের নিজের খেলাধুলায় একটি চিহ্ন তৈরি করেছেন তারা হলেন পঙ্কজ রায় তিনি ছিলেন তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকায় জন্মগ্রহণকারী একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার তিনি ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন উনিশশো একান্ন থেকে উনিশশো ষাট ষাট সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের অংশগ্রহণকারী ছিলেন তিনি এরপরে দিব্যেন্দু বড়ুয়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একজন দাবা গ্র্যান্ডমাস্টার ছিলেন তিনি তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার এবং নিয়াজ মোরশেদের পরে দ্বিতীয় বাঙালি গ্র্যান্ডমাস্টার ছিলেন তাঁর অসাধারণ সাফল্যের জন্য তাঁকে বাঙালি দাবাড়ুদের মধ্যে অন্যতম সেরা বলা যেতে পারে উনিশশো আটাত্তর সালে বারো বছর বয়সে ভারতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপ দাবায় সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করেন তিনি উনিশশো বিরাশি সালে বড়ুয়া তৎকালীন বিশ্বের দু নম্বর গ্র্যান্ডমাস্টার প্রয়াত ভিক্টর কর্শ করশনয়কে লন্ডনে পরাজিত করেন উনিশশো তিরাশি সালে তিনি প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপে জেতেন বড়ুয়া উনিশশো একানব্বই সালে ফিদে দ্বারা গ্র্যান্ডমাস্টার যে খেতাবে ভূষিত হন তিনি উনিশশো তিরাশি সালে অর্জুন পুরস্কার পান আট ফেব্রুয়ারি দু হাজার পনেরো সালে দিব্যেন্দু গ্রামের বাচ্চাদের দাবা শিক্ষার জন্য দক্ষিণ চব্বিশ পরগণার কাশীপুর গ্রামে প্রথম চেস হাবের উদ্বোধন করেন এরপরে আসেন লিয়েন্ডার পেজ তিনি ছিলেন একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় তাঁর জন্ম কলকাতা উনিশশো তিয়াত্তর সালে সাতই সতেরোই জুন বড় হয়েছেন তিনি কলকাতায় এরপরে আসে সৌরভ গাঙ্গুলি তিনি ছিলেন একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন প্রাক্তন অধিনায়ক তিনি জন্মগ্রহণ করেন আটই জুলাই উনিশশো বাহাত্তর সালে